হ্যাঁ আমার পাখি দেখার একটি প্রিয় জায়গা আছে আমি যেখানে বাস করি ওপার বাংলাদেশ পূর্ব পাকিস্তান এপার ভারতবর্ষ তার ঠিক কর্নারে সুন্দরবন ফরেস্ট এই সুন্দরবন ফরেস্টে পরিযায়ী পাখির খুব আনাগোনা এখানে আমরা বহু দূর দুরন্ত থেকে সারা বছর পাখি দেখার জন্যে মানুষজন আসেন রাস্তা কলকাতা থেকে শুরু করে এ পর্যন্ত আসার কোনো সমস্যা নেই বিভিন্ন জায়গা থেকে এখানে এসে পাখি দেখে যায় এই পাখি দেখার জাগাটা আমার কাছে খুব প্রিয় বহু ধরনের পাখি এখানে দেখতে পাওয়া যায় যেমন টিয়া পাখি বক চড়াই পাখি কাক বিভিন্ন ধরনের পাখি এই পাখিরালয়টা দেখে সবাই খুব আনন্দ পায় আমরাও এখানকার বসবাসকারী হিসাবে আমরাও বহু দূর থেকে মানুষ আসে সেটাও দেখে আনন্দ পাই